পশ্চিমবঙ্গের বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা একে অপরের সাহায্যে বাংলা ভাষার দ্বারা একে অপরের সাথে যোগাযোগ করে এবং তাদের বাংলা ভাষা একটু অন্য রকম হলেও কিন্তু সবাই বাংলাটা ভালো করে বুঝতে পারে এবং বাংলাটা তাদের পছন্দ এবং এই বাংলাটার বাংলার মাধ্যম দিয়ে একে অপরের সাথে ভালোভাবে মানে কথাবার্তা বলে যোগাযোগ করে গড়ে উঠছে এবার একে অপরের সাহায্য করে ভালোভাবেই পশ্চিমবঙ্গের লোকেরা নিজের বৃদ্ধি ভালো করে ঘটাচ্ছে